আমার এখন বয়স হয়ে গিয়েছে সিক্সটি ওয়ান কিন্তু আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে আজ বত্রিশ বছর হয়ে গিয়েছে আমি মনে করি আমার দুটো পরিবার আমার একটা বাপের বাড়ি আমার পরিবার আবার আমার শ্বশুরবাড়ি সেটাও আমার পরিবার আমার বাপের বাড়ির থেকে যখন আসি তখন আমার ওখানে একটা বন্ধু ছিল আজও আছে আজও আমি বাপের বাড়িতে যখন যাই আমার মা বলে কোথাও যদি আমাকে খুঁজে না পায় আমার বন্ধুর কাছে বলে ওইখানে যাও ওইখানে গেলে খুঁজে পাবি এখনো আমি তার সাথে ফোনে সব সময় যোগাযোগ রাখি আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমার শ্বশুরবাড়ির পরিবার অনেক বড় আমার শ্বশুরবাড়ির পরিবার আমার পরে আমার আগে ছিল তো দুই ভাই আমার পরে তিন ভাই এরা ছয় ভাই আমাকে এরা সবাই খুব ভালোবাসে এখনো বাসে আগেও বাসত এখনো বাসে আমার পরিবারের যেমন ভায়েরা যেমন মিল আছে আমার পরিবারের আমাদের বউদের মধ্যেও ঠিক সেরকম সম্পর্ক খুব ভালো আমরা যা কিছু করি আমরা সব সময় একসঙ্গে মিলেমিশে করি এমনকি বাড়িতে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলেও আমরা সব একসঙ্গে বসে আমাদের একটা আলোচনা হয় কোনটা করতে হবে কী করতে হবে কী কী মেনু হবে কী কে কে আসবে কাকে কাকে নেমন্তন্ন করা হবে আমরা মোটামুটি সব এক জায়গায় বসে আমাদের সে আলোসনা সারি ছো্ট বড় আমার বড় ভাসুররাও ছোটদের নিয়ে বসে এ সব আলোচনা আলোচনা করে করত আর কি করত বলছি এই কারণেই কারণ আমার দুই ভাসুর তারা গত হয়ে গিয়েছে তারা এখন বেঁচে নেই তা খুব মিস করি তাদের আমি মনে করি আমাদের মাথার উপর থেকে বট গাছটা সরে গিয়েছে খুব কষ্ট হয়